হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আপনি কি সান রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ দাদা আমি বীরভূমের সাাইথিয়া বাজারের দু নম্বর বাজারের চুমকি রুদ্র বলছি আমার বাড়ি দু নম্বর বাজারের সামনে গেটেই আমার বাড়ি তো আমি সকালে একটা খাবারের অর্ডার দিয়েছিলাম খাবারের অর্ডারের মেনুতে ছিলো ভাত আর ডাল চিকেন আর পোস্ত আর আলুভাজা আইসক্রিম এই অর্ডারটা আমি সকালে দিয়েছিলাম আমার নামেই অর্ডারটা ছিলো হয়তো আপনাদের বিল নাম্বার হতে পারে চৌত্রিশ বিল নাম্বার তো আমি সকালে অর্ডারটা দিয়েছিলাম কিন্তু আমার একটা এমার্জেন্সি কাজ এসে গেছে দাদা তো আমাকে অর্ডারটা ক্যান্সেল করতে হচ্ছে দাদা আমি মানে খুবই দুঃখিত তবুও আমাকে বলতে হচ্ছে যে প্লিস কিছু মনে করবেন না আপনারা তো জানেন আমার কিছু দরকার হলে আমি এখান থেকেই খাবার অর্ডার করি তা প্লিস এইবারটা আমাকে একটু ম্যানেজ করে দিন যাতে আমি এই অর্ডারটা ক্যান্সেল করলে আমি আবার টাকাটা ফেরত পাই আমি তো টাকাটা জমা করেছিলাম তো টাকাটা যদি ফেরত পায় তা আমি পরে আবার এই টাকায় আমি আরও খাবার অর্ডার করাতে পারবো হ্যাঁ দাদা বলুন দেখুন দাদা হ্যাঁ বুঝতে পারচ্ছি আপনাদেরও এগুলো প্রবলেম হয়ে যায় কিন্তু কি বলুন তো আমার ইমারজেন্সি যদি না থাকতো তাহলে আমি অর্ডারটা ক্যান্সেল করাতাম না কি আমার মানে খুবই ইমার্জেন্সি তা না হলে আমি কেন অর্ডার করতাম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি খুবই দুঃখিত আমি মানে আমি আমি যদি খাবারটা নিই তো আমার তো খাবারটা নষ্ট হবে না তার থেকে আপনারা যদি এটাকে একটু ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমার টাকাটাও কাজে লাগবে আমি এই টাকায় আবার পরের দিন খাবারটা অর্ডার করাতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা ঠিক আছে তাহলে হ্যাঁ আমি টাকাটা কীভাবে পাবো আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই টাকাটা আবার ফের কিছু অর্ডার করে করে নেওয়ার ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ